এই যে আমি আপনি ডাক্তারবাবু বলছেন তো ও আমি এই পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে বলছি শরীরটা খুব অসুস্থ আপনাকে ফোন করতে খুব ভয়ই পাচ্ছিল তবু একবার ফোন করছি জানি আপনি ব্যস্ত থাকবেন কিছু মনে করবেন না শরীরটা খুবই খারাপ প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে গ্যাসও হয়েছে আর শরীরে একেবারেই ভালো লাগছে না সেই জন্য ভাবছিলাম আপনার কাছে যাব আপনি কি এখন ফাঁকা আছেন না এখন চার পাঁচদিন হচ্ছে মনে করছিলাম যে সুস্থ হয়ে যাব কিন্তু নিজের ভুলের জন্যই এটা হল তো আপনার কাছে যাব বলেই ভাবছি না শ্বাসকষ্ট প্রায় সারা না করলেও হচ্ছে ভিতরে প্রচুর ঠান্ডা আছে সেই জন্যই ভয়ে যাই না যে এখনই গেলে যদি ভর্তি টর্তি করে করতে বলেন সেই কারণে বাড়িতে তো কেউ নেই কে পাশে থাকবে সেই জন্য যাইনি তাই একটু পরামর্শ নেবার জন্য আপনাকে ফোন করেছি না অ্যালার্জি থেকে নয় আমি সেরকম কিছুই খেতে পারছি না ঠান্ডা লাগার ফলে আমার মনে হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে ভিতরে ওষুধ আপনি আগে যা দিয়েছিলেন সেটাই খাচ্ছি গলা খুব ধরে আছে আর প্রচুর কাশি হচ্ছে তাহলে কি আমি আজকে এখন যাব আপনি তো জানেন আমার অবস্থা সেরকম নয়

ঠিক আছে আমি এটাই ভাবছিলাম যে আপনার কাছে গিয়ে আমি অনেকক্ষণ বসতে পারব না আপনি তো খুব ব্যস্ত থাকেন আর হাসপাতালে গেলে যদি ভর্তি নিয়ে কিছু করে তাহলে পাশের কাউকে নিয়ে হবে আর কি এটাই ভয় পাচ্ছিলাম ওইজন্য হাসপাতাল যেতে চাইছিলাম না কিন্তু যদি বলছেন যে এত খরচ সেটা তো আর আমরা আর এখন তো হাসপাতালেও শুনছি ভালোই চিকিৎসা হচ্ছে ঠিক আছে তাহলে রাখি এখন বেরোব হ্যাঁ হুম